আমি মনে করি নাচে সাংস্কৃতিক ভেদাভেদ দূর করার মানুষকে একত্রিত করার অনেক ক্ষমতা রয়েছে আমরা যখন নাচ করি বা মানুষ যখন কোনো অনুষ্ঠানে নাচ করে তখন বলা হয় না যে কেবলমাত্র হিন্দু ধর্মের নাচ অথবা মুসলিম ধর্মের নাচ সেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা একত্রিত হয়ে নাচ গান করে এই নাচ গান করার সময় তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ আচরণের দ্বারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয় এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত করার মাধ্যমে তাদের যে ভেদাভেদ জাতিগত ভেদাভেদ বা বর্ণগত ভেদাভেদ দূর হয়ে যায় নাচের মধ্যে কেবলমাত্র পুরুষ থাকবে অথবা কেবলমাত্র নারী থাকবে তা নয় নাচের মধ্যে পুরুষ নারী সবাই একত্রিতভাবে অংশগ্রহণ করে অর্থাৎ নাচের মধ্যে এভাবে লিঙ্গভেদ সেটাও দূর হয়ে যায় এবং বিভিন্ন রকম নাচ রয়েছে যেমন ছৌ নাচ থেকে আরম্ভ করে কোনো আঞ্চলিক নৃত্য সেখানে পশ্চিমবঙ্গের ভারতবর্ষের এটি সাংস্কৃতিক ভাবধারা সর্বদা বজায় থাকে